আমি যে পণ্যটি সম্পর্কে বলবো সেটি হলো ডাব বডি ওয়াশ ডাব বডি ওয়াশ এতোটাই ভালো যে ওটি ব্যবহার করার পরে স্কিনে কোনো রকম ড্রাইনেস মানে শুষ্কতা হয় না স্কিনটা মোলায়েম থাকে কোনো রকমের র্যাশ বেরোয় না এর ফলে স্কিনটা প্রচুর পরিমাণে উজ্জ্বলতা বাড়ে স্কিনের এবং বডি ওয়াশটির দাম খুবই কম এটি চাইলে সবাই ব্যবহার করতে পারে সবাই কিনতে পারে বডি ওয়াশটি আপনি চাইলে অনলাইনেও কিনতে পারেন বা আশেপাশে মুদি দোকানেও পাওয়া যায় বা ফার্মেসিতেও পাওয়া যায় আপনি সেখান থেকেও কিনে নিতে পারবেন দামটি তো খুব কম সবাই এটি ব্যবহার করতে পারে এই পণ্যটি ব্যবহার করার পরে সবাই লাভোবানই হবে কারোর ক্ষতি হবে না পণ্যটি ব্যবহার করার পরে সবাই নিজেদের স্কিনে গ্লোটা বুঝতে পারবে সবাই পার্থক্যটা বুঝতে পারবে